বায়ো গ্যাসটা হচ্ছে গিয়ে এরকম ধরনের গ্যাস যেমন রাসায়নিক জিনিস যে কোনো পশুর মল থেকে তৈরি হয় যেমন গোবর থেকে বা যে কোনো পশুর মল থেকেই তৈরি হয় এটা আমাদেরকে অনেকটাই সাহায্য করে যেমন ধরুন হচ্ছে রান্না রান্না কোত্তে তারপর গ্রামের দিকে কোনো গ্যাস ট্যাস যেগুলো গ্যাসের সুবিদা যেখানে পায় নি সেখানে বায়ো গ্যাসটা তৈরি করতে পারে দীর্ঘদিন ধরে ওটা গোবর আর কি পচে ওই সা মানে গ্যাসটা তৈরি হয় তো ওর থেকে রান্না করতেও সাহায্য করে অনেকটাই টাকা পয়সা সেভ হয় ওই গ্যাসে রান্না করলে আর যেমন গ্রামের দিকে গোবর টোবরগুলো ওগুলো পাওয়া যায় ওগুলো তো অন্য কাজেও লাগানো যায় ব্যা প্লাস পচে পচে ওটা থেকে গ্যাস তৈরি হয় তা থেকে রান্না হয় সেই গোবরটা আবার পরে সার হিসাবে অন্য গাছেও ব্যবহার করা হয় গাছটাও তাতে পচা গোবরের জন্য গাসটাও ভালো হয় এদিকে রান্নাটাও হলো অনেকটা টাকার সাশ্রয় হলো সময়টাও অনেকটা সাশ্রয় হলো তারপরে সেই গোবরটা দিয়ে আবার সার তৈরি হলো সে সারটা আবার গাছেও লাগানো গেলো সারেরও কাজ করলো ভালো ফ সবজি ফসল এগুলো আর কি হলো এটাই